দশ থেকে দশ লাখ পর্যন্ত পাঁচটি সংখ্যা হল প্রথম হল এক লাখ সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ দ্বিতীয় হল নয় লাখ তেতাল্লিশ হাজার দুশো তিরিশ তৃতীয় হল চার লাখ কুড়ি হাজার নশো পঞ্চাশ চতুর্থ হল তিন লাখ পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ এবং সর্বশেষ পঞ্চম হল ছয় লাখ তেষট্টি হাজার সাতশো কুড়ি